হ্যাঁ হ্যাঁ আমি ডাক্তারবাবু বলছি বলুন

ও তো আপনি হ্যাঁ আপনি হসপিটালে গিয়েছিলেন হ্যাঁ ওখানে গিয়ে আপনি আগে আপনার দেখাতে পারতেন উনি কী বলেন তারপর আমি বর্তমানে তো আমি এখন বাড়িতে নেই সরি বর্তমানে তো আমি এখন

আচ্ছা হুম হুম হুম বললাম আমার তো একটু ফিরতে দেরি হবে মানে যেতে তো দেরি হবে তো আপনি একটা কাজ করুন আপনি হসপিটালে গিয়ে ওখানে আপনি আপনার আগে দেখান উনি কী বলে উনি আগে পরামর্শ নিন তার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি হ্যাঁ হ্যাঁ আপনি যেটা বাড়ির পাশে যে দোকান থেকে ওষুধগুলো নিয়েছেন ওগুলো আগে দেখাবেন উনি যেটা সাজেস্ট করবে আপনাকে যদি বলে কী না এটা কন্টিনিউ করার পর আপনার সেরে যাবে তো আপনি ওটা করবেন আর যদি বলে কী না এই ওষুধগুলো ভুল বা তাহলে আপনি কি ওখান থেকে মানে গিয়ে যা বলবে আর কি তাহলে আপনি ওটা শুনে ওই রকম ওষুধ নিয়ে খাবেন আর কি